হ্যাঁ অবশ্যই আমার ধর্ম আমাকে সমাজসেবা সম্পর্কে শিক্ষা দেয় এটা কীভাবে মানুষের পাশে থাকা হয় কীভাবে মানুষকে ভালোবাসা যায় যাদের যারা খুব গরিব মানুষ তাদের কীভাবে দান দান করা হয় মানুষকে কীভাবে ভালোবাসা যায় তো অবশ্যই আমার ধর্ম আমাকে এগুলো শেখায় এবং আমি এ আমি মনে করি সব ধর্মে এগুলো থাকে এবং সেটা এবার মানুষের উপর ডিপেন্ড করে যে সে সে এগুলো মেনে চলবে কি চলবে না কিন্তু অবশ্যই মানুষের পাশে থাকা দরকার এটা প্রত্যেকটা ধর্মেই শেখায় সমাজসেবা সম্পর্কে